পশ্চিম বর্ধমান জেলার প্রধান শিক্ষাগত প্রতিষ্ঠানগুলি হল আসানসোল গার্লস কলেজ বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি দেশবন্ধু মহাবিদ্যালয় বিবি কলেজ বিধানচন্দ্র কলেজ ইত্যাদি এই কলেজগুলি বা বিশ্ববিদ্যালয়গুলিতে সাধারণত আমাদেরকে দক্ষতা অর্জন বা দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এই দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের মধ্যে পড়ে বি বি এ এম বি এ এবং এম কম বি কম এছাড়াও বি এস সি এম এস সি এবং টেকনোলজি বেস যে কলেজগুলি রয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ সেই কলেজগুলিতে আমাদের টেকনিক্যাল যত জ্ঞান রয়েছে যেমন ফিটারের তারপর ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত যাবতীয় যে জ্ঞান সেই জ্ঞানগুলি প্রদান করা হয়ে থাকে